আমি যেখানে বাস করি সেখানে গ্রামীণ এলাকা এখানে আলাদা করে কোনো জেলে জাতি বসবাস করে না হিন্দু মুসলিম চাষি রাজবংশী তাঁতি ব্রাহ্মণ ছুতোর সব জাতির সমাজের সর্বস্তরের মানুষ আমরা একসাথে বসবাস করি আলাদা করে কোনো জেলে জাতি আমাদের এখানে নেই গ্রামের মানুষ তাদের রুজি রোজগারের তাগিদে মাছ ধরার কাজে নিযুক্ত হয় অনেক সময় তাদেরকে আমরা সাধারণত জেলে বলি জেলেরা সাধারত তাদের প্রধান উৎসব হিসেবে এখানে গঙ্গা পূজা করে থাকে গঙ্গা পূজা মানে সাধারণত গঙ্গা একটা দেবী প্রতিমার নাম মানে প্রতিমাটা হচ্ছে নারী প্রতিমা এই গঙ্গা পূজা আমরা খুব ধুমধাম করে পালন করে থাকি সমস্ত জাতি একসাথে আমরা এখানে ঐক্যবদ্ধভাবে বসবাস করি সমাজে উঁচু নিচ বলে আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাঁতি ব্রাহ্মণ রাজবংশী চাষা বিভিন্ন শিক্ষিত মানুষও আমরা একসাথে সুস্থভাবে বসবাস করছি আমাদের এখানে প্রধান উপজাতি হিসেবে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়েরও বাস আছে তারাও আমাদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একসাথে ঐক্যবদ্ধভাবে অংশ নিই